হ্যাঁ আপনি কি মেদিনীপুর স্পন্দন হসপিটালের ডাক্তারবাবু বলছেন হ্যাঁ আমি আপনাকে কিছুদিন আগে দেখাতে গিয়েছিলাম আমার ওই পায়ের ব্যথা আর গলায় থাইরয়েডের জন্য শরীরটা প্রচুর আবার অসুবিধা হচ্ছে পায়ে যেমন ব্যথাও হচ্ছে সেরকম শরীরের কিছু কিছু অংশ ফুলেও যাচ্ছে তো আপনি কখন কি থাকবেন না ফোনেই একটু বলে দেবেন শরীর এতো অসুস্থ যে আমি আর যেতে পারছি না হুম যা ওষুধ বলেছিলেন আমি তো সময়েই খাচ্ছি ওষুধের তো কিছু অসুবিধা করছি না তবু শরীরটা কোনোমতেই ভালো হচ্ছে না হ্যাঁ এখন শুধু আবার ওই সমস্যাটা রয়েইছে তার সঙ্গে এতো গরম মাথাও ধরে যাচ্ছে একবারেই শরীরটা আমি কোনোমতেই সুস্থ হতে পারছি না আমি কি যাবো নাকি আপনি আরো কিছু ওষুধ বলবেন না সেগুলো এখনো এক সপ্তাহের মতো প্রায় বাকি আছে আমি তাহলে ওষুধ আর প্রেসক্রিপশনটা সবটাই নিয়ে যাবো ঠিক আছে দেখি পরশুদিন তাহলে যাবো আর রিপোর্টও তো আপনি সবই করলেন যে কোথাও কিছু অসুবিধা আছে নাকি কিন্তু রিপোর্টেও তো সেরকম কিছু অসুবিধা বেরোলো না একেই তো একেই তো এতো আর্থিক সমস্যা এই রিপোর্ট করালাম আবার কিছু রিপোর্ট করাতে হবে কিছু ওষুধ দিলে হবে না ঠিক আছে ডাক্তারবাবু তাহলে দেখি বাড়িতেও প্রচুর সমস্যা হচ্ছে আর্থিক সমস্যার জন্য সুরজ বলছে আর যেতে হবে না কিছুদিন দেখো এই ওষুধেই কমে যাবে কি যে করি একটু ভেবে পাচ্ছি না তো আমার মনে হচ্ছে দুটো একটা আপনি ফোনে যদি ওষুধ বলে দিতেন তাহলে আর যেতে হতো না একটু ভালো হতো বলুন না একটু ঠিক আছে ডাক্তারবাবু দেখছি তাহলে যেয়েই কথা হবে ঠিক আছে